নমস্কার স্যার আমি পুরুলিয়া থেকে শৈবাল দাস বলছি হ্যাঁ হ্যাঁ স্যার বলছি আমার উচ্চ আমি আপনাদের কলেজের ইংরেজি বিভাগে ভর্তি হতে চাই তো হ্যাঁ মানে ওটার জন্য কি কি একটু থাকতে হবে আপনি যদি আমাকে দয়া করে বলেন স্যার আমি পুরুলিয়ার চিত্তরঞ্জন স্কুল থেকে আমার উচ্চমাধ্যমিক পাস করেছি উচ্চমাধ্যমিকে স্যার আমার পঁচানব্বই শতাংশ নাম্বার পেয়েছি এবং সর্ব সর্বশ্রেষ্ঠ নাম্বার আমি স্যার ইংরেজি বিষয় নিয়েই পেয়েছি তাই আমি ইংরেজি বিষয় নিয়েই আপনাদের কলেজে পঠনপাঠন চালিয়ে যেতে চাই তো আপনি আপনাদের বিভাগ নিয়ে যদি আমাকে কিছু আপনি বলেন তাহলে আমি খুব উপকৃত হব স্যার আচ্ছা স্যার কলেজের কলেজের আপনাদের গ্রন্থাগার রয়েছে তো স্যার আচ্ছা আর স্যার বলছি ইংরেজি বিভাগে স্যার কত বেতন লাগে ওটাও যদি আপনি একটু বলে দেন বার্ষিক বার্ষিক মানে আপনার প্রতিটা সেমেস্টার হিসেবে তো আচ্ছা ধন্যবাদ স্যার আর বলছি স্যার ইংরেজি বিভাগ নিয়ে আপনাদের কলেজের খুব আমি নাম শুনেছি স্যার ফলাফল আপনাদের ইংরেজি বিভাগে খুব ভালো হয় তাই স্যার আমি ইংরেজি বিভাগ নিয়ে এগোতে চাই আপনাদের কলেজ থেকে হ্যাঁ স্যার ওই জন্যই আচ্ছা স্যার হ্যাঁ আচ্ছা স্যার হ্যাঁ বলছি স্যার ঠিক আছে ধন্যবাদ স্যার আমি আপনার সাথে পুনরায় আবার যোগাযোগ করছি ঠিক আছে স্যার হ্যাঁ স্যার ভালো থাকবেন হ্যাঁ স্যার ধন্যবাদ